শিক্ষা কর্ম সংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে নদীয়া জেলার তরুণদের সামনে প্রধান অনেকগুলি চ্যালেঞ্জ জের মুখোমুখি হতে হয় কেননা নদীয়া জেলা এতোটাও উচ্চ শিক্ষিত হতে পারে নি সেই জন্য বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সমস্ত যুবক যুবতিদেরই যে যারা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এবং কর্ম সংস্থান শুধু আমাদের জেলাতে নয় বর্তমানে পুরো ভারতবর্ষে আমরা লক্ষ্য করতে পারি কর্ম সংস্থানের পরিমাণ একেবারেই কম বললেই চলে তাই কর্ম সংস্থানের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন তো তরুণদের করতে হচ্ছে তাছাড়া বিভিন্ন সুযোগগুলি অবশ্যই রয়েছে এখানে যেমন জুবনেয় দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ক্যাম্প করা হয় আমাদের এই জেলাতে তাছাড়া শিল্পোদ্যোগ এর একটি অনুষ্ঠান প্রতি বছর করা হয়ে থাকে যে অনুষ্ঠানের দ্বারা আমরা নতুন নতুন শিল্পের উদ্ভব দেখতে পাই যা আমাদের তরুণ সমাজকে বা যুব সমাজকে অনেকটাই আগ্রহী করে তোলে শিল্পের প্রতি তাছাড়া আমরা দেখতে পাই বিভিন্ন অসুবিধে যেগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলিতে বিভিন্ন আত্মহত্যা আমরা লক্ষ্য করতে পারি বেশ কয়েকজন যুবক রয়েছেন যা আমাদের দৈনন্দিন জীবনে এখন বর্তমানে লক্ষ্য করতে পারি কর্ম সংস্থান না পাওয়ার জন্য অনেকেই আত্মহত্যা করে বসেন যার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সকলকেই এ একটি একটি বড়ো সমস্যা আমাদের এই জেলাতে তাছাড়া এইগুলির উপায় রয়েছে ব্লক লেভেল কাউন্সিলিং ক্যাম্প এই সমস্ত লেভেল যদি কাউন্সিলিং ক্যাম্প হওয়া থাকে তাহলে এই সমস্ত ক্যাম্পগুলি থেকে অনেক যুবক এই কাজ এবং চাকরি পাবেন